আমার প্রিয় বিষয়বস্তু হলো নিজে নতুন কিছু শেখা এবং আমার স্টুডেন্টদের নতুন কিছু শেখানো তাদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া যাতে তারা দেশের ভবিষ্যৎ হয় তাদের নিয়ে দেশ গর্ববোধ করে এছাড়াও আমার প্রিয় বিষয় আছে একটু কবিতা গল্প টল্প লেখা গল্পের বই টই পড়া এইসব আমি আমার জীবনে একই ধরনের বই পড়ি না আমি যেমন ইংলিশ রাইটারদের নভেল পোয়েম পোয়েট্রি এসব পড়ি তেমনি বাংলা কবি সাহিত্যিকদের লেখাও পড়ি বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলামের কবিতাও পড়ি সুকান্ত ভট্টাচার্যের কবিতা পড়ি আরও বিভিন্ন সুনীল গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় আরো অনেকে আছে যাদের কবিতা গল্প উপন্যাস সবই আমি পড়ি এই এখন আমি পড়ছি আগে বহু গল্প উপন্যাস পড়েছি শরৎচন্দ্রের তো প্রচুর গল্প উপন্যাস সব পড়া কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে রবীন্দ্রনাথের অনেক গল্প পড়েছি কবিতাও অনেক পড়েছি মাঝে মাঝে আবৃত্তিও করি এখন যেটা পড়ছি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের যে একটা উপন্যাস আছে শেষের কবিতা ওটা কিছুটা পড়ে রেখেছি যখন সময় পাই একটু একটু করে পড়ি আশা করি দু চার দিনের মধ্যে ওটা কমপ্লিট করে দেবো উপন্যাসটা পড়া শেষ করবো তারপরে কিছু ইংলিশ রাইটারদের কিছু নভেল পড়ার চেষ্টা করবো এবং সেগুলো বাছাই করেও রেখেছি যে এইগুলো আমি পরে পড়বো আর সব সমময় যদি একই ধরনের বই আমি পড়তে থাকি তো যে ধরনের বই পড়বো সেই ধরনের ধারণা বা জ্ঞান সম্পর্কে আমি সীমাবদ্ধ থাকবো বাইর অন্য কোনো বই বা বাইরের অন্য কিছু ধারণা সম্পর্কে আমি জানবো না তাই সব কিছু জানার জন্যে সব ধরনের বই পড়াটা জরুরি বলে আমি মনে করি